আমি এক দিন বই কেনার জন্য বলছিলাম আপনার কাছে আমি কিছু পুরানো বই কিনতে চাই আর আমার কাছে পুরোনো বই আছে আপনার কাছে বিক্রি করতে চাই আপনার হ্যাঁ আপনার কাছে কী কী লেখকের বই আছে পুরোনো আচ্ছা ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই নেবো তা কেমন দাম নেবেন নিলে তো গল্পের বই নেবো তাও দুশো টাকা আরো কম হবে না হ্যাঁ আমি কিছু পুরোনো বই বিক্রি করবো ওই গল্পের বই আছে আগেকার যুগে যে পুরোনো বই আছে সেগুলো আমার কাছে আছে ওই বইগুলো আমি বিক্রি করবো আচ্চা ঠিক আছে তাহলে আমি যাবো গিয়ে আপনি তাহলে একটু দাম টাম কম নেবেন আচ্ছা হ্যাঁ তাহলে আমি যাবো রাখছি হুম